আমি ব্যবসা করতে যেহেতু ভালোবাসি কারণ আমার বাবাও ব্যবসা করে তো সেটার দিকে আমার বেশি ন্যাক আছে বলতে গেলে কারণ আমি যখন ব্যবসা শুরু করি আমার কোনো প্রবলেম হয়নি আর আমি যখন ব্যবসা শুরু করি একজন মানে তার কাছে আমি গিয়েছিলাম যে জামা প্যান্টের ব্যবসা করার খুব ইচ্ছা আমার ছিল আর এখনও আমি করি তো সেই জন্য আমি তার কাছে গিয়ে আমি কিছুটা প্রেরণা নিয়েছি যে আমি কীরমভাবে কি ব্যবসা করতে পারি না পারি আর সেই জন্য তার কাছ থেকে শোনার পরে আমি ব্যবসাটা শুরু করি আর আমার ব্যবসাটা করার সময় কোনো অসুবিধা হয়নি কেন আমি যেরকম আমার বলতে গেলে মূল্যধন মানে কি আমি যতটুকু পেরেছি ততটুকু টাকা পয়সা নিয়েই আমি ব্যবসাটায় নেমেছি আমার প্রথম ব্যবসাটা ছোটোখাটো ছিল কারণ যেরকমভাবে আমি টাকা পয়সা দিতে পেরেছি সেরকমভাবেই এখন সেটাকে আমি অনেকটা বড়োভাবে তুলে ধরতে পেরেছি আর কোনো অসুবিধা হয় নি কোনো মূল্যধনের জন্য কারণ যেরকম টাকা পয়সা ছিল সেরকমভাবেই আমি ব্যবসাটাকে শুরু করেছি